হ্যাঁ বলছি বলুন আপনি এখন কোথার থেকে বলছেন কোথায় আছেন আপনি আপনাকে হিরাপুর থানায় এসে একটা এফআইআর লেখাতে হবে এখানে তারপরে আমরা কিছু ব্যবস্থা নিতে পারব আর আপনি কোথার থেকে কোথায় চেপেছিলেন আচ্ছা ব্যাগটা আপনি আপনি কোথায় নেমেছেন আপনি একটু দেখে রাখবেন না জিনিসপত্রগুলো ব্যাগে জানেন অনেক কিছু ইম্পর্ট্যান্ট থাকে আপনি ভুলে নেমে গেছেন এবার নিজে দায়িত্বশীল হবেন নিজের প্রতি না ঠিক আছে আপনি আসুন এখানে হিরাপুর থানায় দেখা যাক কী করা যেতে পারে আর বলতে পারবেন যে বাসটা কটার সময় এখানে আসবে আমাদের এখানে হিরাপুর বাসস্ট্যান্ডের এখানে সামনে মানে আপনি কটার সময় বাস থেকে নেমেছেন আচ্ছা ছটার মধ্যে এখানে ঢুকবে ঠিক আছে আমি এখানে ট্রাফিক গার্ডের এখানে খবর দিচ্ছি আমি রাস্তায় দেখছি ফোন করে যদি পাওয়া যায় তো ভালো আপনি শুধু থানায় এসে একটা এফআইআর লেখান তারপরে আমরা কিছু লিগাল অ্যাকশান নিতে পারবো আর বাসে আপনি আপনার পাশে আশেপাশে কেমন লোকজন ছিলো মানে মনে হয় যে চুরি হতে পারে বা কিছু হতে পারে এমনি কোনকিছু দেখেছেন বাসে সন্দেহজনক আরে ব্যাগটা বাঙ্কারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি থানায় আসুন আমরা দেখছি কী করা যায় আর আপনার নম্বরটা টাচে রাখছি যদি কিছু খবর পাই জানাচ্ছি কিন্তু আপনাকে থানায় এসে একটা এফআইআর লেখাতে হবে আমরা ব্যাগ পেলেও ব্যাগটা জমা রাখবো আপনাকে দিতে পারবো না আপনি যদি এফআইআর লেখান এবং সেটা যদি পুরো হয় আপনার ব্যাগ তবে আপনি পাবেন ঠিক আছে আপনি আগে থানায় আসবেন একটা এফআইআর লেখান আমরা খবর নিচ্ছি আমি ফোন করছি ওখানে ওখানে ট্রাফিক গার্ডকে তারপরে জানছি ঠিক আছে রাখুন দেখছি আসুন থানায় আসুন এফআইআর লেখান তাহলেই হবে